নদীয়া ভারতের পশ্চিমবঙ্গের একটি জেলা তার সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যের জন্য পরিচিত তবে এটি দুর্গ বা প্রাসাদের জন্য বিশেষভাবে বিখ্যাত নয় এই অঞ্চলে সাহিত্য শিল্পকলা এবং সামাজিক ধর্মীয় আন্দোলনের সাতে যুক্ত একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে যাই হোক উল্লেখযোগ্য ঐতিহসিক স্থানগুলির মধ্যে রয়েছে প্রাচিন মন্দির যেমন নবদ্বীপ যোগপিঠ যা বৈষ্ণব ধর্মের ঐতিহ্যের প্রেক্ষাপট তাৎপর্য পর্যবহন করে নদীয়ার সদর দপ্তর নবদ্বীপ এই অঞ্চলের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে একজন শ্রদ্ধেও সাধক এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবক্তা যদিও ঐতিহ্যগত অর্থে একটি দুর্গ বা প্রাসাদ নয় নদীয়ার সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য তার মন্দির এবং ঐতিহাসিক স্থানগুলিতে গভীরভাবে নিহিত রয়েচে যা এই অঞ্চলের ঐতিহাসিক এবং আধ্যাত্মিক পদর্শন করে